বলছি এটা কি জামাকাপড়ের দোকান আচ্ছা হ্যাঁ বলছিলাম দাদা আপনার দোকানটা আমি একটা অ্যাড দিচ্ছিল তো সেইখান থেকে আমি নাম্বারটা পেলাম তো আমার কিছু পোশাক দরকার ছিল যেমন শীতের এখন হুডি সোয়েটার কী ভ্যারাইটিস একটু এসেছে আপনি একটু বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা তো হুডিগুলোর আচ্ছা হুডিগুলো মোটামুটি কীরকম দাম আছে একটু বলুন আচ্ছা আচ্ছা মানে সব রেঞ্জেরই মাল আছে আপনাদের কাছে তাই তো আচ্ছা তো বলছিলাম দাদা আপনাদের দোকানটা কোথায় একটু ঠিকানাটা বো ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে সব রকম সাইজ অ্যাভেলেবল আছে তো আমার তো সাইজ এম আমার তো এম সাইজ পাওয়া যায় না সময় সময় আচ্ছা আচ্ছা তা ঠিক আছে আপনার দোকানের একটু ঠিকানাটা বললে ভালো হতো দাদা ও আচ্ছা কান্দি বাস স্ট্যান্ড তো আচ্ছা ওই বাস স্ট্যান্ডের ওই চার মাথাতেই তো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমি যাব আর বলছিলাম দাদা প্যান্টের কীরকম রেঞ্জ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে আমি দোকানে যাচ্ছি দিয়ে দেখা করছি তাহলে আপনার সাথে হুম ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ হুম হুম